আমাদের এখানটায় একটা সংস্থা ছিল তাদের ইচ্ছা ষাট বছর যেসব বয়স্ক লোক তাদের নিয়ে বেড়াতে যাবে তার পরে তারা কী করল এর জন্য মাথাপিছু একশো টাকা করে নিয়েছিল যেদিন গাড়ি ছাড়ার সেদিন সেখানে গিয়ে দেখি সেখানে একটা সরকারি বাস দাঁড়িয়ে আছে তারপর আমরাও সেখানে গিয়ে দাঁড়ালাম তখন লোকগুলো বলল তোমরা এখানে দাঁড়িয়ে আছ কেন উঠে পড়ো উঠে পড়ো বাসে উঠে পড়ো বলে সবাই গিয়ে তো সেই বাসের উপরে উঠে পড়লাম পড়ার পরে গাড়ি স্ স্টার্ট দিল যাচ্ছি যেতে যেতে খানিকটা যাওয়ার পরে দেখি না আমাদের একটা টিফিন দিল কলা পাউরুটি ডিম সিদ্ধ সবাইকে দিল আমরা তো খেলাম তারপর ওমনি গাড়িয়েই যাচ্ছি যাচ্ছি যেতে যেতে প্রায় ঘণ্টা দুই পরে আমরা সেখানে উপস্থিত হলাম সেখানটা গিয়ে এবার নামিয়ে দিল আমরা নামলাম নেমে দেখি কী সুন্দর সুন্দর ফুলের গাছ কত ছোটো ছোটো গাছ সব করে সব ছাঁটা কত বড় বড় গাছ কী দারুণ সব ঘুরে ঘুরে দেখলাম আবার দেখলাম কত দোলনা টাঙানো এই সব সব দৃশ্যগুলো দেখলাম হ্যাঁ আর একটা কথা ওরা কিন্তু দুপুরবেলা আমাদের একটা টিফিন দিয়েছিল খাইয়েছিল তারপর আমরা তো খেলাম খেয়ে ঘুরে ঘারে দেখে যখন আবার গাড়িয়ে উঠলাম কিন্তু ওরা সন্ধ্যের আগে আমাদের বাড়ি পৌঁছে দিয়েছিল আমরা তারপর বাড়ি চলে এলাম